আমি একটি নতুন ক্যাবের কাজের জন্য গিয়েছিলাম সেখানে গিয়ে মালিককে বললাম যে যে ক্যাবে কাজ করতে গেলে কত সময় লাগবে আনু আনুমানুক সময়টা কত সময় লাগবে সেখানে ক্যাবের মালিক বলে যে তোমাকে সকাল সাতটায় আসতে হবে আর রাত্রি নটায় বাড়ি ফিরতে হবে আমি এই সময় এবারে ক্যাব থেকে এবারে ক্যাব বা অটোতে যেয়ে বললাম যে দাদাভাই আর হচ্ছে বাড়ি ফিরতে কত সময় লাগবে দাদাভাই এবারে বলছে রাস্তায় কাজ হচ্ছে আপনি কি অন্য নতুন রাস্তা দিয়ে যাবেন না এই রাস্তা দিয়েই যাবেন আমি বললাম না যে আপনি অন্য রাস্তা দিকে ধরুন যাতে আমি সময়টা ঠিক যেতে পারি নটার সময় নাইলে বাড়ির লোক চিন্তা করবে যে ক্যাব ছাড়ার টাইম নটায় নটা পেরিয়ে গেলো এখনো কেনো আস নি তাই আমাকে ঠিক নটার সময় বাড়িতে পৌঁছাতে হবে ঠিকঠাকভাবে না পৌঁছোলে বাড়ির লোক চিন্তা করবে